হ্যাঁ আমি গিয়েছিলাম একবার যখন আমফানের ঝড়টা হয়েছিল সেই সময় সুন্দরবনের সাইডে প্রচণ্ড ওদের ক্ষয়ক্ষতি হয়েছিল অনেক ঘর বাড়ি অনেক ভেসে গিয়েছিল অনেক মানুষজনের ক্ষয়ক্ষতি হয়েছিল যার ফলে ওদের সেই মুহূর্তে সাহায্যের প্রচুর দরকার ছিল অনেক জায়গা থেকেই অনেকে অনেক রকমভাবে সাহায্য করেছেন যে যতটা পেরেছেন তা আমাদের পাড়ার থেকে এরকম একটি ট্রিপ করা হয়েছিল যেখানে সকলের থেকে অনুদান নিয়ে আমরা সেই ট্রিপে গিয়েছিলাম গিয়ে তাদেরকে সুন্দরবনের মানুষজনদেরকে গিয়ে অনেক জামাকাপড় খাবার টাকা পয়সা তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল যাতে তারা সেই জায়গা থেকে কিছুটা হলেও তারা সাহায্য পায় কিছুটা হলেও তাদের সাহায্য মানে সাহায্য হয় যেহেতু তারা অনেকে অনেক রকমভাবে অসহায় হয়ে পড়েছিলেন অনেক বাচ্চা কাচ্চা যারা অনেক দিন ধরে না খেয়ে ছিলেন অনেকে ওখানে এরকম ছিলেন সেই মুহূর্তে আমরা আমাদের পাড়া থেকে এই ট্রিপটি করেছিলাম এবং সেখানে আমিও যুক্ত ছিলাম আমি গিয়েছিলাম আমিও তাদেরকে যথাযথভাবে আমাদের যতটা সামর্থ্য আমরা সবাই মিলে তাদের সাহায্য করেছিলাম